আমার প্রিয় মাছের নামটি ইলিশ আমাদের আশেপাশে মিষ্টি জলের মাছের মধ্যে মানুষ যেসব মাছগুলি খেতে ভালোবাসে তার মধ্যে হলো রুই কাতলা মৃগেল শিঙি মাগুর পুঁটি লায়লনটিকা তেলাপিয়া সিলভার কার্প নদী জলের মধ্যে যেসব মাছগুলো ভালোবাসে সেইগুলোর মধ্যে থেকে হলো পারশে তোপসে কমপ্লেট ভোলা ভোলা আর সমুদ্রে মাছের মধ্যে থেকে যেসব নোনা জলের মাছ সেই সব মাছের মধ্যে থেকে ভালবাসে ইলিশ শিমুল তার পরে আড় ট্যাংরা পম কমপ্লেট